আমি কীভাবে একটি নতুন ছবি আঁকছি তার বর্ণনা হলো আমি একটি রাধাকৃষ্ণের ছবি বা মূর্তি আঁকছি সেটি প্রথম আমি একটি তার তার দেহটা আঁকলাম প্রথম মুখটা প্রথম মুখের ভ্রুগুলো চোখগুলো তারপরে নাকটা তারপরে চুল এরকম নানান যাবতীয় দেহ হাত পা আঁকার পর এসব আঁকার পর তারপরে রাধাটা আঁকলাম কৃষ্ণ রাধার পর কৃষ্ণ তারপরে আঁকার ফলে এরকম যাবতীয় সবকিছু দেওয়ার ফলে তারপরে আমি কি অনলাইন না অফলাইন ব্যবহার করি আমি অনলাইনের মাধ্যমে করছিলাম কারণ আমি অফলাইনের যেটা করবো যেটা মনের ভিতর থেকে করবো সেটার থেকে যাতে আরো সৌন্দর্য দেখায় আরো ভালো দেখায় এবং আরো ভালো লাগে সবারই চোখে যাতে আরো ভালোভাবে দেখায় সেইজন্য আমি অনলাইন ব্যবহার করেছিলাম অনলাইনে আমি অনলাইন থেকে দেখে দেখে করেছিলাম যাতে খুবই সুন্দরভাবে রাধাকৃষ্ণের মূর্তিটা করতে পারি তাই আমি তাই নিজের মনস্থির যেটা করেছিলাম তাই আমি সফলতাও পেয়েছিলাম আমি অনলাইন থেকে দেখে করেছিলাম রাধাকৃষ্ণের মূর্তিটা খুবই ভালো হয়েছিলো বন্ধুরা দেখে বলেছিলো খুবই ভালো হয়েছে তাই এই অনলাইন থেকে আমার খুবই অভিজ্ঞতা হয়েছিলো অনলাইন থেকে অনেক কিছু ভালো করা যায়